আমি আগের বছর বাগানে কিছু সবজি ফল লাগিয়েছিলাম তার থেকে দেখেছি খুব সুন্দর আমার হয়েছে তাই তার থেকে কিছু বীজ রেখে দিয়েছিলাম সবজি বা ফলের সবজি কুমড়ো পেপে লাউ আলু এইসব লাগিয়ে রেখেছি বীজ আর ফলও আম জাম লিচু কলা সে সেই বীজ এই বছর আবার নতুন করে চারা বানিয়েছি সেই চারা লাগিয়েছি চারা ব বড়ো হতে চলেছে সেই তার থেকে সবজিও তুলে খায় ফলও খায় আর সেই কিছু কিছু সবজি বা ফল আমি বা বাজারে বিক্রি করে এসে জীবিকা নির্বাহ